না আমার তো এখন যেতে এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো টাইম লাগবে কী হয়েছে আপনার গাড়ির আপনি একটু দেখেছেন কী হয়েছে গাড়িটা গিয়ার বক্সটা একটু মানে এদিক ওদিক করে দিয়ে দেখেছেন কোনও জং ফং খেয়ে গেছে নাকি দেখো না আমার একটু কাজ আছে আমার একটু যেতে তো সময় লাগবে মানে তো এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে তাহলে আপনি কি একটু দাঁড়াতে পারবেন দাদা সবই বুঝতে পারছি দেখুন না আমারও এখানে কাজ পড়ে গেছে কিছু করার নাই একটু দেরি তো হবে কারণ আমি কাজটা সেরে আমি যাচ্ছি আমারও তো চাই যে আপনি আপনার গাড়িটা বাড়িয়ে দেব স্যার দিতে পারি তাহলে আমার একটু দেরি হবে আর কি একটু ওয়েট তো করতে হবে নাহলে কারোর কাছে যদি পান

এখানে দেখুন না আর কোনও মেকানিক নাই এখানটা আমি একাই আছি কেন আমাদের এখানে একাই আমি আমি তো চারদিকে যেতে হয় না আমার তো ব্যস্ততা আছে তাই আমি আজ যেতে পারছিনা তাই এক ঘন্টার যদি দেড় ঘন্টা দাঁড়াতে পারেন তাহলে আমি যাব